হ্যাঁ সরকারি স্কিম বলতে আমি যতদূর জানি স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে সরকারি হস হাসপাতালগুলো বড়ো কিছু রোগ হলে তখন তার জন্য অপরেশান করতে হবে এরকম যদি কোনো রোগীর হয় তাহলে স্বাস্থ্যসাথীর কার্ড দেখালে ফ্রিতেই সেই অপরেশান হয়ে যায় তবে আমি মনে করি শুধু স্বাস্থ্যসাথীর কার্ডের ওপর নির্ভর করে থাকলে হয় না তার জন্য যদি সরকার থেকে এরকম কিছু স্কিম বার করে সাধারণ মানুষের জন্যে তালে খুব ভালো হবে যেমন ধরুন কারোর সুগার হয়েছে বা প্রেসার বা থাইরয়েড বা ইত্যাদি যে সমস্ত ছোটো খাটো রোগ হয়েছে সেই সব সেই সব রোগের জন্য যদি এরকম কোনো প্রকল্প বার করে সরকার থেকে যে তারা যেখানে যাবে সেখানে গেলেই সেই ওই রকম ধরনের স্কিম যদি থাকে তাহলে তারা তাদের চিকিৎসা চালিয়ে যেতে পারে তাতে কী হয় ওই যেমন স্বাস্থ্যসাথীর কার্ডে শুধু বড়ো বড়ো রোগটা হলেই যে ট্রিটমেন্ট হবে তার কোনো মানে নয় আমার মনে হয় ছোটো খাটো যাতেও ছোটো খাটো যাতে সাধারণ মানুষের যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্তর দিকেও সরকার থেকে যদি এরকম কিছু কিছু বার করে তাহলে খুবই ভালো হয় তাতে কী হয় তাতে স্বাস্থ্যসেবার পরিস্থিতিটা যেরকম অনেক মানুষের কী হয় টাকা পয়সার অভাবে অভাবে দেখাতে পারে না অনেক টাকা তাদের খরচ হয়ে যায় বা তারাও কোনো বিকল্প পথ বেছে নি বিকল্প পথ খুঁজেও পায় না তাতে কী হয় রোগীরা অনেক সময় অনেকটা রোগের সমস্যার সম্মুখীন হতে হয় তো যদি এরকম ধরনের যদি প্রকল্প আসে তাহলে সাধারণ জনগণের অনেকটাই সুবিধা হবে তাতে কী হবে যেখানে ওরা যাক না কেন ওদের পরিস্থিতিটাকে ওরা সামলে উঠতে পারবে এবং আমার মনে হয় স্বাস্থ্যসেবাটা আরও উন্নতিতিতে উন্নতি হতে থাকবে তাতে কী হবে তাতে স্বাস্থ্যসাথীর কার্ড যেরকম কাজ দিচ্ছে সেরকম নতুন যদি কোনো প্রকল্পও আসে তাহলে তাতেও খুব ভালো হবে এবং সুবিধা হবে